হ্যাঁ অবশ্যই আমি আমার আশেপাশে পাঁচ জনের নাম বলতে পারবো আমার বাড়িতে থাকে একজন তার নাম হচ্ছে আমার মানে বাড়িতে বলতে বাড়ির তিনটে বাড়ি পরে থাকে একজন তার নাম হচ্ছে রাধাকান্ত দেবী এবং তার বাড়ির অন্যান্য সদস্যরা আমার পাড়ার থেকে একটু দূরে বসবাস করে তাদের নাম হচ্ছে বিভূতি রায়চৌধুরী এবং তার ছেলের নাম হচ্ছে যতিমোহন রায়চৌধুরী এবং তার মেয়ের নাম হচ্ছে লালিকা বসু রায়চৌধুরী